আমি কখনও গ্রুপের সাথে করেছেন এবং আমি হ্যাঁ আমি অবশ্যই আমি একটি গ্রুপের সাথে করেছি এবং আমি একাও করেছি এবং আমি একাও করতে পছন্দ করি এবং গ্রুপের সাথেও করতে পছন্দ করি এবং গ্রুপের সাথে পছন্দ করি কারণ গ্রুপের সাথে সবাই মিলে একসাথে মিলে মিশে সবাই মিলে একটা আলাদাই শান্তি ওটা হচ্ছে ওটাও মানসিক শান্তি পাওয়া যায় আমার দুটোতেই মানসিক পাওয়া যায় একা ঘুরেও এবং সবারই সাথে ঘুরেও এবার হাইকিংয়ের ক্ষেত্রে তো ধরুন মানুষ চলেই আসবে যেমন হোক করে কোনো গ্রুপ তৈরি হয়েই যাবে হাইকিংয়ের ক্ষেত্রে কখনও যদি বলেন ট্রাভেল করা তখন সোলো ট্রাভেল করা যেতে পারে একাই ঘোরা যেতে পারে কিন্তু হাইকিংয়ের ক্ষেত্রে যেটা হয় কখনও একাই হাইকিং করা যায় না কোনো একটা গ্রুপ তো হয়েই যাবে আমি বিশ্বাস করি যদি আপনি আগে থেকে গ্রুপ নাও করে রাখেন আমি আমি আমার যেটা ক্ষেত্রে হয় আমি একটা গ্রুপে গিয়েছিলাম আমি একাই গিয়েছিলাম এবং আমি একটা গ্রুপের সাথে জয়েন্ট হয়েছি যে এরা এখানকে যাচ্ছে ঠিক আছে আমিও তো ওখানকেই তাহলে একসাথেই কেননা যাওয়া যাক তাহলে এর ক্ষেত্রে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা বাড়ে এবং নতুন নতুন বন্ধুবান্ধবও বাড়ে বেড়ে থাকে আর তার ফলে আমাদের মনে একটা আলাদাই শান্তি আসে এবং একা করলেও একটা শান্তি আসে এবং একাই মনে হয় যে অবশ্যই জীবনে কেউ পারমানেন্ট নয় কিন্তু বন্ধুরা পারমানেন্ট কিন্তু কিছু কিছু বন্ধু আছে তারাও পারমানেন্ট নাও হয় জীবনে প্রায় জীবনে ধরুন শাহরুখ খানের একটা মুভি ছিল যে ডিয়ার জিন্দেগিতে আছে যে প্রায় একশোজন থাকে এরকম অনেক কিছু থাকে যে নিমন্ত্রণ করার মতন এবং পঞ্চাশজন থাকে রিলেটিভস এবং তার মধ্যে দশজন থাকে হয়তো একটু কাছের এবং পাঁচজন থাকে এত কাছের যে সব কিছু বলা যায় এরকম তারা কখনোই ধোঁকা দেবে না কিন্তু যারা অন্য কিছু ধোঁকা দেয় তাদের ক্ষেত্রে তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় এবং তাদের থেকে বাঁচার জন্য সোলো ট্রাভেলিং করা ভালো তো একটা কথা বলব যে সোলো ট্রাভেলিং দুটোর মধ্যে আমি দুটোই চয়েস করব আমাকে দুটোই ভালো লাগে ধন্যবাদ